পশ্চিমবঙ্গে সংবাদের মাধ্যমে কীভাবে স্থানীয় জাতীয় এবং অর্থ নৈতিক সংবাদ কভার করে বলতে অনেক কিছু জিনিস আর কি সংবাদে আপনি জিনিস শুনতে পাবেন এমন কিছু তথ্য আছে যেগুলো আর কি আপনি জানতে পারছেন না বা সেগুলো আর কি এদের পশ্চিমবঙ্গ সং সংবাদে বা স্থানীয় আন্তর্জাতিক সংবাদও কভার কী কোথায় কী ঝামেলা হচ্ছে এবং কোথায় কী ব্যাপার ঘটনা ঘটছে সেইগুলো মোটামুটি সব কভার করে আপনি সেগুলো নিউজ চ্যানেলে দেখতে পাবেন তো এবং নিউজ চ্যানেলে আর কি অনেক কিছুই দেখানো হয় তো মোটামুটি এখনকার যুগে সবই নিউজ চ্যানেলে আর কি দেখানো হয় তো আপনারা যে লোকাল চ্যানেল আছে তো সেইগুলোতে আপনারা দেখতে পাবেন অনায়াসে যে কোথায় কী কোন প্রান্তে কী ঘটনা চলছে তো মোটামুটি এইভাবে আর কি আন্তর্জাতিক সংবাদ আর কি কভার করে